বাংলার লোকেরা তাদের ভাষা ব্যবহার করে অন্যদের সাথে যোগাযোগ করে যারা বাংলা ভাষা বলে অন্যদের সাথে যোগাযোগ করে অন্যরা যে ইংরেজি বা হিন্দি ভাষায় কথা বলে বাংলার লোকেরা যদি সেই ভাষাটা না বুঝতে পারে তারা ভাষার সংমিশ্রণে অর্থাৎ কিছুটা বলে বোঝাতে চেয়ে এবং কিছুটা হাত নেড়ে ইশারা করে দেখিয়ে এবং আধো আধো সংমিশ্রিত ভাষায় বাংলার লোকেরা অন্যদের সাথে ভাষা ব্যবহার করে